আমার কাছে পাখির নায়ক বা পছন্দের পাখি যাই হোক না কেন পাখির নায়ক বলতে আমার কাছে বাবুই পাখি আমার খুবই পছন্দের এবং বাবুই পাখি আমার খুবই ভালো লাগে কারণ বাবুই পাখির কাছ থেকে মানে খুবই একটা ভালো শিক্ষা পাওয়া যায় যেমন তারা যখন তাদের জন্য বাসা বানায় তাদের যে ঠোঁট দিয়ে কত সুন্দরভাবে কাজটা করে সেটার থেকে আমাদের অনেক কিছু শেখায় যে তারা যখন তাদের বাসাটা বানায় খুবই কষ্ট করে বানায় এবং তাদের প্রজন্মে যাতে সুরক্ষা পায় তাদের জন্য কোনো অসুবিধে না হয় সে সেদিকে খেয়াল রেখে তারা বাসা বানায় এবং তারা খুবই বুদ্ধিসম্পন্নভাবে কাজটা করে যে তারা এমনই জায়গায় বাসাটা বাঁধে যাতে কোনো জীবজন্তু সেটা নষ্ট করতে না পারে এবং কোনো মানুষ পশু যাই হোক না কেন যেন তাদের বাসাটা যেন সুরক্ষিত থাকে কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেইভাবেই তারা একটু উঁচুর দিকে বাসাটা বানায় যাতে সেটা সুরক্ষিত থাকে এবং তারা সেই বাসাটি এমনভাবে বানায় যা কোনো ঝড় বৃষ্টি যাই হোক না কেন সেটা কখনোই নষ্ট হয় না এবং আমাদের আধুনিক যুগে যে যন্ত্র বা যাই হোক সেরকম ওই বাসার মতো সেরকমই কোনো কিছু এখন আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি কারণ তারা খুবই কষ্ট করে সেরকম বানায় তার থেকে মানুষ মানুষদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো কিছু ওরকম কষ্ট করে ভালোভাবে এবং বুদ্ধিসম্পূর্ণভাবে কাজ করে যদি আমরা করি সেটা যাতে নষ্ট না হয় তাহলে সবই ভালো হবে এবং বাবুই পাখি এমনভাবে বাসাটা বানায় এবং একদিনে তো সেটা সম্ভব না সেটা বানাতে যথেষ্ট সময় লাগে দশ দিন পনেরো দিন লাগে এবং তারা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পুরো কাজটা করে এবং এমনভাবে করে তার মধ্যে এক ফোঁটার জলও যায় না খুবই নিখুঁতভাবে করে কারণ তাদের প্রজন্ম যাতে তাতে সুরক্ষিত থাকে এবং যে ঝড় দুর্যোগ জল ঝড় হবে তখন যাতে সেটি সুরক্ষিত থাকে যাতে হাওয়া না পেয়ে সেটা যেন ভেঙে না পড়ে এবং তার মধ্যে জল যেন না ঢুকে সেজন্যে তারা খুবই ভালোভাবে মজবুতভাবে সেটা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে কাজটা করে বাসাটা বানায় এর থেকে আমাদের শেখার দরকার যে কোনো কিছু করার সময় আমাদেরক নিখুঁতভাবে বা ভালোভাবে যদি কাজটা করা হয় সেটা খুবই ভালো হয় এই জন্যেই আমার বাবুই পাখি আমার কাছে নায়ক বা রোল মডেল বা খুবই পছন্দের একটা পাখি আমার কাছে বাবুই পাখি এবং তার সম্পর্কে যতই প্রশংসা করি না কেন আমার কম মনে হয় কারণ এদের খুবই ভালো লাগে আমাদের ভালো লাগে আমার

তাই আমার কাছে মনে হয় বাবুই পাখি আমার কাছে নায়ক মনে হয় তো আমার খুবই পছন্দের একটা পাখি এই বাবুই পাখি